হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছে সে দেখ আপনি বলছেন যে যে ঘাটে ঘাটে আমি দাঁড়িয়েছি তো ধরুন আপনারা এক এক করে বললে আমার অসুবিধা হয় না যে পথে একটা বড়ো গাড়ি একটা ছোটো খাটো গাড়ি হলে হয় একটা বাস যে আমার টাইম মতোন সেইখানে পৌঁছাতে হবে আপনারা এক এক এক করে বলছেন যে একটু দাঁড়ান একটু টয়লেট করবো বা একটু খাবো তা আপনারা এক একদমই হবে তো এক জায়গায় বলতে হয় না কি না এক জায়গায় এখানে দাঁড়া ওইখানে দাঁড়াবে আমারও তো এক এক টাইম আছে তোমরা এরকমই করলে হয় বলো তা ঠিক আছে এবারে ভালোভাবে নিয়ে যাব না আপনাদের মতন তা তবে একটু ভালোভাবে একটু যে টাইমটা আমাদের ওইখানে যে দার্জিলিং বা ওইখানে যেখানে বেড়াতে যাবে সেইখানে আমরা যেটা একটা টাইম লাগে সেই টাইমটা আমাদের আমার দেওয়ার একটু চেষ্টা করবেন আমিও আপনাদের স সহযোগিতা করবো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার হ্যাঁ আমার বাসটা একটু খারাপ ছিল তো তখন তো স মিনিটে মিনিটে দাঁড়ালে অসুবিধা হত তো তখনা দাঁড়ানোর চেষ্টা করতাম না ত এখন দাঁড়ানোর চেষ্টা করবো ওই বাসটা কেন না সারিয়েছি ঠিক আছে

হুম ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন